আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে নিজেকে সহজে সেটার সাথে মানিয়ে নিই এবং সেই হিসাবে প্রতিক্রিয়া করে থাকি আমি এবং আমার মা বাবার সাপোর্ট আমার মা বাবা আমাকে যে কোনো পরিস্থিতিতেই সাপোর্ট করে এবং তারা হাল ছাড়ে না আমার কাছ থেকে এবং আমি সমস্ত কাজই নিষ্ঠার সাথে সম্পূর্ণ করতে ভালোবাসি এবং কোনো কাজকেই ছোট চোখে দেখি না এবং আমরা দুর্বলতা হচ্ছে আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করে বসি সে যদি আমাকে পরবর্তী কালে কোনো খারাপ কাজ করে থাকে আমার সাথে তবুও আমি তাকে বিশ্বাস করি এটা আমার করা উচিত নয় এবং এটা আমার চেঞ্জ করা উচিত কিন্তু আমি তাও নিজেকে করতে পারি না বলে আমার মনে হয়